আমি এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করতে ভালোবাসি আমি এক্সপ্রেস ট্রেনে চেপে আমি কাশ্মীর ভ্রমণ করেছি আমার খুব ভালো লেগেছে যে আমি ট্রেনে চেপে কাশ্মীর ভ্রমণ করেছি আমি আমার পরিবার ও বন্ধুদের সাথে ট্রেনে চেপে কাশ্মীর ভ্রমণ করেছি আমি আর আমার বন্ধু একটা সিটে বসেছিলাম সেই সিটটি খুব নরম ও বসেও খুব আরাম পেয়েছি এবং এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনগুলি খুব ভালো আর এক্সপ্রেস ট্রেনের চাকাগুলিও খুব ভালো আর এক্সপ্রেস ট্রেনের শব্দটা আমার সবথেকে খুব ভালো লাগে আর এই ট্রেনের ট্র্যাকের পাতগুলি খুব সুন্দর করে লাগানো থাকে যাতে ট্রেনটি খুব ভালো করে যায় তাই আমি ট্রেনে চেপে সব জেয়গায় ভ্রমণ করতে চাই আর আমার ট্রেনে ট্রেনে চেপে ভ্রমণ করতেও খুব ভালো লাগে তাই আমি আমার বন্ধুর সাথে এবারে কাশ্মীরে ট্যুরে গেলে আমি আমার বন্ধুকে নিয়ে যাবো ট্রেনে করে এবং সেও বলে যে আমাকেও ট্রেনে চেপে ভ্রমণ করতে খুব ভালো লাগে সেই তাই আমরা দু জনে মিলে একদিন কাশ্মীর ভ্রমণ করতে যাবো